বিজ্ঞান ও প্রযুক্তি কেরিয়ার গড়তে আমি আমার বন্ধুকে সুপারিশ করবো সে যেন কম্পিউটার সাইন্স নিয়ে পড়ে কারণ এখনকার দিন এতোটাই ডিজিটাল হয়ে উঠেছে যে সমস্ত সবকেই কম্পিউটার শিখতে হবে এবং শেখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরবর্তী জীবন পরবর্তী ভবিষ্যৎ সমস্ত কিছুটা এই ডিজিটাল এর ওপরেই নির্ভর করছে সেই জন্য আমি আমার বন্ধুকে বলবো সে যেন কম্পিউটার সাইন্স নেয় এগিয়ে যায় এবং সেটাকে খুব ভালোভাবে প্রদর্শন করে এবং সে খুব ভালোভাবে যেন শেখে কারণ পরবর্তী ক্ষেত্রে এই কম্পিউটারের ওপরেই সমস্ত কিছু ভিত্তিক হয়ে থাকবে এই কারণে আমি আমার বন্ধুকে বলেছি যে তুই পড়লে এ কম্পিউটার সাইন্স নিয়ে পড় এবং তুই এগিয়ে যা আর আমাদের ভারতের মধ্যে সব থেকে সেরা কলেজ হচ্ছে খড়্গপুরের আই আই টি কলেজ সেখানে সমস্ত কিছুটাই বিজ্ঞানের মাধ্যমে দেখানো হয় এবং সেখানে গবেষণাও করা হয় বিজ্ঞানের ওপর এই কারণে সেখানে বিজ্ঞানের ব্যবস্থাটা খুবই ভালো আমি আমার বন্ধুকে বলবো সে যেন খড়্গপুরে আইআইটিতে ভর্তি হয়